বর্তমানে থালাবাসন ধোওয়ার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের পণ্য আবিষ্কার করে তুলেছে এই সব পণ্য দিয়ে থালাবাসন ধুলে তাড়াতাড়ি ও অতি সহজে থালাবাসনগুলো সহজে পরিষ্কার হয়ে যায় এবং কোম্পানিরা বলে যে এই সব থালাবাসনে থাকা কীটাণুও তাড়াতাড়ি মারা যায় এবার এই থালাবাসনগুলো যেমন তৈলাক্ত থালা বাসন যেগুলো মানে কালো হয়ে গিয়েছে সেইগুলো মাজা মানে পরিষ্কার করার জন্য স্টিলের জালি হয় স্টিলের জালি দিয়ে এবং ওই পণ্যগুলো ভালো করে নিয়ে মাজলে মানে পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যায় এমনি সাধারণ বাসন এমনি সাধারণ জালি দিয়ে ঘষলে তাড়াতাড়ি সহজেই উঠে যায় আগেকার দিনে এই থালাবাসন ধোওয়ার জন্য ছাইয়ের ব্যবহার খুব হতো ছাই দিয়ে আমরা যেমন এখন ওই যে বাসন ধোওয়ার জন্য যেই সব কোম্পানির পণ্যগুলো ব্যবহার করছি কিন্তু আগেকার দিনের মানুষেরা তারা এই সব ব্যবহার করত না আগেকার দিনের মানুষেরা ছাই দিয়ে ভালো করে ধুতো পুকুরে তারপর এসে কলে ভালো করে ধুয়ে নিত কলের জলে এখন মানুষেরা তা করে না এখন মানুষেরা কোম্পানির থেকে আনা পণ্য কিনে আনে এবং কলের জলে সেইগুলো ভালো করে ধুয়ে নেয় এবং তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবার আমার মতে কোম্পানি থেকে আনাগুলো পণ্যগুলো এবার যদি দেখে কেনা হয় যে প্যাকেটের পিছনে যে কী লেখা আছে যে আমাদের থালাবাসন ধোওয়ার পরে যেই কেমিক্যালগুলো পরে আমাদের ক্ষতি করবে কিনা সেই দেখে যদি আমরা পণ্যগুলো কিনে এনে যদি থালা মাজি তার সেরকম আমার জন্য খুবই যেন ভালো বলে আমি মনে করি এবার যদি আমরা না দেখে কিনি সেটা খুবই ক্ষতিকারকও হতে পারে কারণ থালা বাসনে কোনো বাচ্চারাও ভাত বা অন্য কোনো খাবার দাবার খেতে পারে ওই জন্য একবার বাসন ওই কোম্পানির পণ্যগুলো দেখে কেনা অবশ্যই দরকার